ভারতীয় জনপ্রিয় একজন বিজ্ঞানী আছেন ডক্টর কে শিবন তিনি ইসরো গবেষণা কেন্দ্রের একজন বিখ্যাত বিজ্ঞানী তিনি ইসরো কেন্দ্রের প্রধান অন্যতম বিজ্ঞানী হিসেবে গণ্য করা হয়ে থাকে তাকে তিনি যখন চন্দ্রযান থ্রি লঞ্চ করা হয়েছিল তিনি প্রাথমিক প্ল্যান করেছিল এই রকেট লঞ্চের সময় এই কারণেই আমার কাছে তিনি একজন প্রিয় হয়ে উঠেছেন এবং এতটা প্রিয় হওয়ার আরেকটি অন্যতম কারণ হচ্ছে তার উপস্থিতিতেই আমাদের ভারতের নাম গোটা বিশ্বে ছড়িয়ে গিয়েছে তার গবেষণার কারণে আমাদের ভারতবর্ষের নাম আজ গোটা পৃথিবী বিখ্যাত এবং এটা নিয়ে আমরা সকলেই গর্ববোধ করে থাকি তাই আমাদের কাছে অত্যন্ত প্রিয় একটি বিজ্ঞানী এই ডক্টর কে শিবন